ভারতের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং পর্যটন আকর্ষণগুলি হলো ভারতে অনেক অনেক সুন্দর পর্যটন স্থান রয়েছে যা প্রাকৃতিক প্রকৃতির মনোরম মিষ্টি তুষারময় উপত্যকা এবং দুর্দান্ত স্থাপত্যের গর্ব করে ভারত বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য এইখানে নানা ধরণের সুন্দর স্থান আছে সেগুলো হচ্ছে ভারত একটি সুন্দর জায়গা যা সবুজ সবুজ মনোরম সৈকত বিস্তৃত মরুভূমি এবং নানা রকম উপত্যকা দেখা যায় বিশাল জাতীয় উদ্যান ঐতিহাসক পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় যেমন হচ্ছে কুল্লু মানালি ভারতের দেখার একটা সুন্দর জায়গা আছে কুল্লু মানালি ধর্মশালা হিমাচল প্রদেশে দেখা যায় তাজমহল আগ্রা তাছাড়া ঋষিকেশ এটা উত্তরাখণ্ডে দেখা যায় আচ্ছা জয়সলমের রাজস্থানে দেখা যায় বারাণসী ঘাট এখানে একটা সুন্দর দেখার জায়গা আছে তাছাড়া আছে ইউমথাং ভ্যালি ওটা হচ্ছে সিকিমে দেখা যায় তাছাড়া দেখা যায় তাজমহল আগ্রা তো দেখা বললাম জম্বু ও কাশ্মীর সুন্দরবন পশ্চিমবঙ্গে দেখা যায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখন্ডে দেখা যায় কুল্লু মানালি হিমাচল প্রদেশে দেখা যায় এগুলো হচ্ছে কিছু ভারতবর্ষে আকর্ষণ জায়গা